বাংলায় ছটি ঋতু থাকলেও তিনটি ঋতু মূলত দেখা যায় গ্রীষ্ম বর্ষা এবং শীত যদিও বর্ষাটা এক এই মুহূর্তে অনিশ্চিতের পর্যায়ে চলে গেছে তাই প্রাধান্য দেখা যায় গ্রীষ্ম এবং শীত ঋতুর এর মধ্যে শীত ঋতুটাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ঋতু যদিও গ্রীষ্মকালে বিভিন্ন ধরনের ফুলফল উপাদেয় খাওয়ার আমরা পেয়ে থাকি তা সত্ত্বেও শীত আমার কাছে প্রিয় গ্রীষ্মের তীব্র গরমে প্যাচপ্যাচে ঘামের থেকে শীতে চাদর কম্বল অনেক ভালো গ্রীষ্মে রাস্তায় বেরোতে গেলে ছাতা ছাড়া চলে না শীতের রৌদ্রটা অনেক মধুর লাগে শীতকালে বিভিন্ন ধরনের মরশুমি ফুল মরশুমি ফল আমরা পেয়ে থাকি সবচেয়ে বড় হলো শীতের বড় রাত অনেকটা রাত সময় জুড়ে আমরা ঘুমাতে পারছি এই সময় পিঠেপুলি আমাদের সবচেয়ে প্রিয় খাওয়ার যেগুলোকে আমরা পেতে পারি গ্রীষ্মে এই সমস্ত খাওয়ার খেলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার হতে পারে সেইজন্য গ্রীষ্মের চেয়ে শীত ঋতুই আমার কাছে প্রিয় ঋতু